হ্যাঁ আমাদের কেন্দ্র সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে মানুষের জন্য আবাস যোজনা সেটা খুবই ভালো সিদ্ধান্ত অনেক মানুষ তার কিছু সামর্থ্যের অভাবে ভালো পাকার বাড়িতে থাকতে পারছিল না এইজন্য তারা রোদ বৃষ্টি ঝড় রোদ বৃষ্টির জন্য কখনও বা মাটির বাড়ি চাপা পরে মারা যেতো এর থেকে অনেক মানুষ এর থেকে গরীব মানুষদের অনেক সুবিধা হয়ছে কিন্তু এই আবাস যোজনার যে মূল্যটা দেওয়া হচ্ছে সেটা খুবই স্বল্প পরিমাণে দেওয়া হচ্ছে কিন্তু ইট সিমেন্ট বালির যে পরিমাণ যে পরিমাণে দাম এখানে কিন্তু সেইভাবে সেইভাবে কেন্দ্র সরকার দেখছে না যে কেরকম টাকা লাগছে খুবই অল্প আমার মনে হয় যে একটু যদি টাকাটা বাড়ানো যেত তাহলে নিশ্চই আরও মানুষের হেল্প সহায়তা হত আর কোনো ছাত্র যদি তার পড়াশুনার জন্যে বাড়ি ভাড়া নিতে চায় আমার মনে হয় বাড়ি ভাড়াটা খুবই কমের মধ্যে নিতে হবে কারণ ছাত্ররা তো নিজের পড়াশোনা চালিয়ে আর বাড়ি ভাড়া দিয়ে তাদের অনেকটাই চাপ হয়ে যায় তার প্রতি এবং তাদের পরিবারের ওপর এইজন্য যদি বাড়ি ভাড়াটা সামান্য একটু কম করা যায় তাহলে ছাত্রদের পড়াশোনার প্রতি খুব উপযোগী মনে হত আমার মনে হয় আমার বাকি সব ঠিকই আছে আবাস যোজনা খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে আবাস যোজনা করে কেন্দ্র সরকার মানুষের মুখে হা গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছে তাদের বাসস্থানে একটা মাথার ওপরে ছাদ পাকা ছাদ দিতে পেরেছে এতে আমার খুবই খুবই ভালো লেগেছে কিন্তু এই টাকার পরিমাণটা যদি একটু বাড়ানো যেত তাহলে আমার মনে হয় আরও ভালো হত